খোলা জলে সাঁতার কাটার সময় নিরাপদে থাকার উপায়গুলি কী কী এবং বড় জলাশয়ে সাঁতারের সময় কী কী বাধা আসতে পারে যেমন পিচ্ছিল শিলা শৈবাল শক্তিশালী প্রবাহ ইত্যাদি খোলা জলে সাঁতার কাটার সময়ে নিরাপদ থাকার উপায়গুলি হল যেমন খোলা জলে সাঁতার কাটতে গেলে নানা রকমের অসুবিধা হতে পারে যেমন সেখানে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু বা ভাইরাস থাকতে পারে সেই সব কারণে সেই সব খোলা জলে সাঁতার কাটলে মানুষের সমস্যা হতে পারে এবং তার উপর যে খোলা জলে যে পাথরগুলি থাকে সেখান থেকে যখন সাঁতার কাটা শুরু করবে বা ঝাঁপ দেওয়ার চেষ্টা করবে সেখানে তো সারাদিন জল জমে থাকার ফলে বা জল আসা যাওয়া করার ফলে সে পিচ্ছিল শিলা হয়ে যায় বা শৈবাল জমে যায় সেক্ষেত্রে তখন সেখান থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে যাবে সেই তখন পড়ে যাওয়ার চান্স আছে বা পড়ে সে সময় পড়ে গেলে পা ফা পাও ভেঙে যেতে পারে এবং যে হবে এবং শক্তিশালী প্রবাহ এইভাবে খোলা জলে যখন নদীর কোনও খোলা জলে স্নান করে বা সাঁতার কাটে সেই সময় ওই শক্তিশালী জলের ঢেউ যেমন না আসে যেমন না কোনও ক্ষতি হয় সেই ক্ষেত্রেও দেখতে হবে